সরকারি যে স্কিমগুলি রয়েছে তাতে যে স্বাস্থ্য পরিষেবা তার মান আগের তুলনায় এখন অনেকটা উন্নত সরকারি হাসপাতাল বা প্রাইভেট হাসপাতালের যদি তুলনা করে থাকেন তাহলে আগের তুলনায় এখন সরকারি হাসপাতালের সুযোগ সুবিধা অনেক বেশি হয়তো প্রাইভেট হাসপাতালের মতো অতোটাও নয় কিন্তু তার তুলনায় আগের এখনের সুবিধা অনেক বেশি আগের তুলনায় এখন অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতালগুলি হাসপাতালের যে ঘরগুলি এবং তার আশেপাশের অংশগুলি ডাক্তারদের যে ব্যবহার বা সেবক সেবিকাদের ব্যবহার তাও কিন্তু অনেকটা ভালো হয়েছে আগের তুলনায় সমস্ত রকম ওষুধ আর সবই কিন্তু আমরা হাসপাতাল থেকেই বেশিরভাগটাই পেয়ে থাকি যে নার্স ডাক্তাররা রয়েছে তারা কিন্তু বেশ ভালোভাবেই রোগীর চিকিৎসা করে তাকে কিন্তু সুস্থ করে তোলেন